আমার মাতৃভাষা বাংলা এবং আমি মনে করি আমার বাংলা ভাষা সবচেয়ে মধুরতম ভাষা আমার প্রিয় বাংলা শব্দ হল ভালোবাসা এবং বাক্যাংশ বলতে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এটি স্বামী বিবেকানন্দের একটি বাণী যা অত্যন্ত প্রিয় একটি বাক্যাংশ বাক্যাংশ আমার জীবনের যা আমি মেনেও চলতে পছন্দ করি এবং মেনে চলার চেষ্টা করি কারণ জীব ছাড়া ভালোবাসা ছাড়া কোনো জীব কিছুই খুব সবচেয়ে কাছের বা কিছু হতে পারে না আর বাংলা ভাষা এই কারণেই আমার গর্ব বোধ করা হয় গর্ব বোধ করতে ইচ্ছে হয় কারণ বাংলা ভাষা সবচেয়ে সুন্দরতম একটি ভাষা যা অনেকের পক্ষে বোঝা বা বলাটা সম্ভব নয় তবে যারা ভালোবেসে সেটাকে বোঝার চেষ্টা করে তারা অবশ্যই ভালোবাসা ভাষাটার প্রতি একটি ভালোবাসা তৈরি হয়ে যায় বাংলা ভাষায় কথা বলতে আমার ভালো লাগে এবং বাংলা ভাষা অন্য কোনো মানুষের ভাষী অন্য কোনো ভাষী মানুষের থেকে শুনতে আমার ভালো লাগে বাংলা ভাষায় যথেষ্ট নিজের মনের ভাব নিজের মতন করে বোঝানো যায় তাই জন্য বাংলা ভাষা সম্বন্ধে আমি গর্ব বোধ করি